ভারতের খুব বিশিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বাসগুলি হলো যেমন কুসংস্কার কথা যেমন চলে যাচ্ছি বলা চলবে না যাওয়ার সময় বলতে হবে আসি এবং সামনে দিয়ে বিড়াল চলে গেলে সেটি দাঁড়িয়ে যেতে হবে কিছুক্ষণ এরকম অনেক কুসংস্কার আছে যেগুলি আমাদের এই ভারতে বিশ্বাস করে এবং অন্যান্য সংস্কৃতির তুলনায় ভারত কীভাবে বিভিন্ন উপায়ে আলাদা অনেক দিক থেকে বিভিন্ন আলাদা যেমন সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠান এরকম অনুষ্ঠানের দিক থেকে সব দিক থেকেই ভারত এগিয়ে আছে এইসব দিক থেকে এরকম অনেক যাবতীয় জিনিস আছে যেমন নৃত্য অনুষ্ঠান বা কবিতা আবৃত্তি বা অনেক খেলার দিক থেকে ক্রিকেট খেলার দিক থেকে যাবতীয় দিক থেকে সব অনুষ্ঠানের দিক থেকে ভারত সব থেকে এগিয়ে আছে